আমি প্রথম ফিল্মি গান বা ছায়াছবির গান থেকে গান করার আগ্রহ পেয়েছি সেই গান মোটামুটি এখনও প্র্যাক্টিস করছি আর ছোটোবেলায় আমি যখন থেকে আমি গান আরম্ভ করি তখন আমার কাছে কোনও হারমোনিয়াম ছিল না খালি গলায় গান করতাম কেউ যদি হারমোনিয়াম বাজাত তার বাজানা হারমোনিয়ামের ফিঙ্গারিং দেখে হারমোনিয়াম বাজানো দেখে মনের মধ্যে হত আমি কবে এটা পারব আমি কবে এটা পারব কিন্তু একদিন যাই হোক আমি এটাতে সফল হয়েছি আর আজকে মোটামুটি আগ্রহ ভরেই আমি গান করি ভালোরকমই এতে আমার আগ্রহ এখনও পর্যন্ত আছে আর নিজে হারমোনিয়াম শেখা বা গুরুজীর কাছে শিক্ষা নিয়ে সেই শিক্ষা আবার সকলকে শেখাচ্ছি বা দিচ্ছি সেটাও একটা ব্যাপার যার জন্য আমি খুব স্যাটিসফিকশন এই গানটাকে আমি নিজের মতন করে নিতে পেরে এবং আমি বিভিন্ন গানের রচনাও করি বা লিখিও এবং তাতে সুরও করি যার জন্য নিজেকে আমি ধন্য মনে করছি এই গান সঙ্গীত করাকে